হ্যালো হ্যাঁ ভালো আছি মধুমিতাদি তুমি ভালো আছ হ্যাঁ বাড়ি তো যাবই ব্যাংকের কাজ সব শেষ করি শেষ করে তো বাড়ি যাব ব্যাংকের কাজ আমার এখনও অনেকটাই বাকি আছে অনেক ক্রেতারা আসছেন তাদের ফর্ম ফিল আপ করতে হবে ওই ওই কাজগুলোই আছে এবার তাদেরকে সেগুলো বুঝিয়ে তাদের কাজগুলো সব বুঝিয়ে দিতে হবে গ্রামীণ অবস্থা বুঝতেই তো পারছ দেখছি যদি আজকে যদি শেষ করে যদি যাওয়া যায় কাজগুলো সব শেষ করে নিই তারপরে একটু নেটে দেখব যে কখন ট্রেন আছে যদি এক্সপ্রেস ট্রেন পেয়ে যাই তো তাহলে ভালো হবে চলে যাব যদি না পাই লোকালে যেতে হবে ট্রেন সংখ্যক তো অনেকটাই কম আছে হ্যাঁ যদি সেরকম সেরকম হয় তাহলে হয়তো কাটা সার্ভিসেও যেতে হতে পারে হ্যাঁ আমি একটু কাজের ফাঁক পেলেই আমি দেখছি কীভাবে কী যাওয়া যায় আর কাটা সার্ভিস হলে অতটা কী আছে ওই মেছোগ্রামে গিয়ে ওখানে চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিয়ে ওখান থেকে যে চলে যাব সেখানে গিয়ে কলকাতায় গিয়ে তো ওখান থেকে তো অনেকই যানবাহন পাওয়া যাবে তাতে করে তুমি তোমার দিকে চলে যাবে আমি আমার দিকে চলে যাব দেখি না কী হয় আগে কাজটা সারি সেরে দেখছি হ্যাঁ কাজটা শেষ করে নিই আমার অনেকগুলোই তো এখন কাস্টমার এসছে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে কাজটা শেষ করে নিয়ে তারপর ফোনটা ফোনে দেখছি নেটে দেখছি কখন কী ট্রেন আছে দেন তারপরে আমি তোমাকে ফোন করে আবার জানাচ্ছি কাটা সার্ভিসে হলেও ভয়ের কিছু কারণ নেই ঠিক টাইমে গিয়েই পৌঁছে যাব একটু রাত হলে আর অসুবিধা কী আছে ওইজন্যেই তো বলছি রাতের ট্রেনেই চলে যাব কোনো কাটা সার্ভিস হলেও কোনো অসুবিধা হবে না দুজনে একসঙ্গে আছি একসঙ্গে চলে যাব ট্রেনে গল্প করতে করতে